আমার পশুদের সাথে আমার বন্ধন খুবই ভালো হ্যাঁ আমি আমি অনেক অন পশু পশু আমাদের একটা গরুর বাছুর হয়েছিলো তার আমি নাম রেখেছিলাম আমার রবি তো আমি তাকে সেই নামে ডাকতাম এবং তার সাথে এ খেলতাম বাচ্চাদের মতো যেমন বাচ্চাদের সাথে খেলা হয় আমি সেরকম সেই বাছুরটার সাথে খেলতাম এবং আমি তাদের সাথে অনেক রকমভাবেই সংযুক্ত হয়ে থাকতাম আমি যেটা খেতাম আমি তাকে দিতাম এবং তার নাম ধরে ডাকতাম আমি ডাকলে এসে ছুটে আমার কাছে চলে আসতো এবং আমি তাদের যত্নও নিই আমি তাদেরকে টাইম মতোন খাবার খেতে দিই এবং তাদের এর গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং তাদেরকেও আমি জল দিয়ে এ স্নান করাই তারপর তাদের কোনো রোগ জ্বালা হলে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে এ নিয়ে তাদের সেবা যত্ন করে ভালোভাবে ওষুধ খাওয়াই তাদেরকে টাইম মতোন সব রকম খাবার দিই ই যাতে তাদের তারা তাদের শরীর ঠিক থাকে এবং ছাগল এর গরুর সাথে সা পাশাপাশি ছাগলও ছাগলের সারো আমি একইভাবে যত্ন নিই ছাগলেরও বাচ্চা হলে তাদেরও আমি নাম রাখি ই তাদের সাথেও তাদেরকে নিয়েও আমি তাদেরকে কোলে করি এবং তাদেরকে নিয়ে আমি খেলি ই ছাগল মুরগি সব সব সব রকম পশু আমি নাম রাখি এবং তাদের সাথে আমি ভালোভাবে সংযুক্ত হয়ে থাকি